হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ বলছি বলুন জানি না তো ঠিকঠাক আপনি কি আমার এখান থেকে জল নিয়েছিলেন না কি অন্য কোথাও থেকে জল নিয়েছিলেন হ্যাঁ আমি করি কিন্তু আপনি কালকে আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছেন না আজকে নিয়ে গিয়েছেন ও খুবই ঘোলাটে না না কোর্স তো ঠিকঠাক কিন্তু বোঝা যাচ্ছে না দু দিন ধরে আমাদের কিছুদিন ধরেই আমাদের এখানে খুব ইয়ে হচ্ছে তার জন্য খুব প্রবলেম হচ্ছে এ ব্যাপারে ম্যাম আপনি খুবই দুঃখিত যে আপনার এখানে জলের ঘোলাটে হয়েছে ঘোলাটে হয়েছে আমি খুবই দুঃখিত এবার আপ পরবর্তীকালে যাতে ভালো হয় আমি আশা করছি যে আর কোনো প্রবলেম হবে না আপনার ওখানে এবং আপনি এটা প্লিজ বাইরে লিক করবেন না আমি আপনার টাকাটা কমিয়ে দেবো এবার ফিফটি পারসেন্ট টাকা দেবেন আর পারসেন্ট টাকা দিতে হবে না আই অ্যাম খুবই সরি আই অ্যাম সরি হ্যাঁ আপনি জলটা ফেলে দিন অসুবিধে নেই আপনি আমি জল দিয়ে দিচ্ছি আরও দশ ড্রাম মতো আপনার কোনো প্রবলেম হবে না প্লিজ এই কথাটাকে বাইরে লিক করবেন না কারণ আমাদের কোম্পানিতে তো প্রবলেম হতে পারে হ্যাঁ আমি দিয়ে যাচ্ছি আপনাকে দু ঘণ্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে ম্যাম আপনার ঘরে ঠিক আছে ম্যাম কোনোভাবে কোনোভাবে সাহায্য করতে পারি আপনাকে আর আচ্ছা ওটা মনে হয় আমাদের হয়তো কর কারখানায় হয়তো কোনো প্রবলেম দু দিন ধরে একটু প্রবলেম চলছিল তো এবার জল ডেলিভারিটায় প্রবলেম হচ্ছিল তার জন্য আমরা ঠিকঠাক জল দিতে পারছি না বা দু একটা ড্রামে হয়তো ওরকম হয়েছে বাকি ড্রামগুলো ঠিকই আছে হয়তো আপনার ওই লি মানে রিজেক্টেড ড্রামটা হয়তো ভুল করে আমার দিয়ে এসেছে আপনার বাড়িতে আমি খুবই ক্ষমাপ্রার্থী যে এরকম প্রবলেম হয়েছে আর কোনোদিনও হবে না আপনি দু ঘণ্টার মধ্যে আপনি জল পেয়ে যাবেন হ্যাঁ ম্যাম ধন্যবাদ